আমাদের সম্প্রদায়ের মধ্যেও আগে খেলা ছিল চোখে পড়ার মতো যেমন ফুটবল এবং ক্রিকেট খেলা হতো পাড়ায় পাড়ায় দল নিয়ে খেলা হতো যেমন শীত শীতকালীন খেলা ছিল ক্রিকেট খেলা এবং বর্ষাকালীন খেলা ছিল ফুটবল এবং এই খেলাগুলি ছিল দেখার মতো এবং প্রচুর দর্শক আসত খেলার মাঠে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এখনকার ছেলেরা সেই খেলাধুলোটা ধারে আর যায় না তারা মোবাইল নিয়েই বসে থাকে মোবাইলে অনলাইনে গেম খেলে বিভিন্ন ধরনের গেম খেলায় ব্যস্ত তারা খেলার সঙ্গে কোনো তাদের সংযোগ নেই কিন্তু আমরা দেখেছি আমাদের সময়ে বা তার আগে যে সিজন অনুযায়ী যে খেলাগুলো ছিল ফুটবল এবং ক্রিকেট খেলা যেমন একটা পাড়াতে দুটো তিনটে করে দল তো থাকত সেই সঙ্গে দর্শকরাও প্রচুর দর্শক যেহেতু আনন্দ উপভোগ করার জন্য এবং দেখার জন্য কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে এখন ছেলেরা আর খেলার সঙ্গে সম্পর্ক উঠিয়ে দিয়ে এখন মোবাইলে বিভিন্ন অনলাইনে গেম খেলা খেলে এবং টাইম নষ্ট করে